আমি আমার পরিবারের সাথে কাজ ভাগ করার মাধ্যমে আমাদের রান্নাঘরটি ভাগ করে নিতে চাই এবং সেখানে অনেক সময়ও কাটাতে পারবো যেমন ধরুন আমি রান্না করলাম কেউ আমার জন্য সবজি কেটে দিল আবার কেউ সবজিটা ধুয়ে দিল তারপরে কেউ বাসন মেজে দিল রান্না ঘরে তো বিভিন্ন রকমের কাজ থাকে পরিবারের বিভিন্ন রকমের সদস্যগুলি যদি সব কাজে সাহায্য করে তাহলে রান্নাঘরে অনেকটা সময় আমরা একসাথে কাটাতে পারি এবং আমাদের সময়ও কম লাগবে কাজ করাতে এবং অনেক আনন্দও হবে কাজে কাজ ভাগ করে নিলে কাজের আনন্দ অনেকটাই দ্বিগুণ হয়ে যায় কাজ যদি আমরা সবাই মিলে করি তাহলে আমাদের পরিশ্রমও কম হয় সবার এবং আমাদের মনও ঠিক থাকে কাজ করতেও অনেকটাই ভালো লাগে এবং আমি যদি আমি মনে করি যদি সবাই মিলে আমরা রান্না ঘরে কাজ করি তাহলে আমাদের চিন্তা ভাবনা সমস্ত দূর করে একটা আনন্দময় পরিবেশ গড়ে তুলতে পারি রান্নাঘরের মধ্যে যদি একা একা রান্না করা হয় তাহলে আমরা নিজস্ব চিন্তাভাবনা করে করেই রান্না করি কিন্তু যদি দু চারজন থাকে রান্না করার সময় তাহলে কি হবে ওই যে খারাপ চিন্তাগুলো আমাদের মাথাতে আসবে না আমরা সবার সঙ্গে আনন্দ করে সময়টা কাটাতে পারবো এবং আমরা ভালোভাবে ওইখানে সব কিছু কাজও করতে পারবো